নিজের আরোহণ ক্ষমতা এবং দক্ষতা উন্নত করার জন্য সবসময় নিজেকে আরোহণের জন্য যে ড্রেস বা কিট দরকার যে কোনো পর্বতে বা পাহাড়ে ওঠানোর জন্য সেগুলো নিজেকে কিনতে হবে বা জোগাড় করে রাখতে হবে এবং নিজের যারা সহচরী আছে যারা বন্ধুরা আছে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য পর্বত আরোহণ করার জন্য যেই যে জিনিসগুলো দরকার সেগুলো তাদের বলতে হবে ইনফর্মেশান দিতে হবে ঠিক আছে এবং এইগুলো করে কি পাওয়া যাবে কি উন্নতি লাভ করা যাবে সেগুলো বলতে হবে এবং পাহাড়ে আরোহণ করার জন্য নিজেদের সবসময় ফিট রাখতে হবে নিজেদের ডায়েট কন্ট্রোল করতে হবে এবং এসব করে নিজের আরোহণ ক্ষমতা আরও দক্ষতা পাওয়া যায় এবং লোককে উৎসাহিত করা যায় কারণ নিজেও যদি কোনো চূড়া বা কোনো পর্বত ইয়ে করা হয় ক্লাইম্ব কর করতে পারি তো সেটা দেখে আরও আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আরও উৎসাহিত হবে পর্বত চড়ার জন্য তো এইসব দক্ষতাগুলো আরোহণ করার জন্য দরকারি